মহিলারা ছিপ বেয়ে মাছ ধরে বা এবং নদীতে জাল টানা দিয়েও মাছ ধরে আর মহিলাদের বিশেষ কাজগুলি হলো ঘরবাড়ি গোছানো রান্না করা বাসন মাজা জামা কাপড় সাবান দেওয়া জামা কাপড় কাচা আর মহিলারা সমুদ্রে মাছ ধরতে যায় না কারণ সমুদ্রে বড়ো বড়ো ঢেউ ওঠে এই জন্য তারা ভয় পায় এদের মধ্যে সব সময় ভয় থাকে এই জন্য ওরা সমুদ্রে যায় না